আমার এলাকায় বা আমার স্থানীয় জায়গায় আশেপাশে কিছু পর্যটক পর্যটন স্পট বা কিছু পিকনিক স্পট রয়ছে তো আমার সরকারের কাছে এটাই সুপারিশ হবে বা সেই জায়গাটার যাতে উন্নয়ন হয় উন্নয়ন বলতে যেরকম সেই পিকনিক স্পটগুলোতে যারা পিকনিক খেতে আসে তারা ঠিকঠাক মতো বসার জায়গা পায় না তো সেখানে সরকারের থেকে যদি কিছু বসার জায়গা করে দেয় এবং আলাদা আলাদা পার্ট পার্ট করে দেয় তালে যারা পিকনিক খেতে আসবে বা পর্যটন করতে আসবে তারা সেই জায়গাগুলোতে বসে কিছুটা সময় কাটাতে পারে তারা সেখানে বসে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারে তো এটা অবশ্যই করে দেওয়া উচিত এবং সেই পিকনিক স্পটের কাছাকাছি কিছুটা জায়গা বেকার পড়ে আছে সরকার থেকে যদি সেখানে কিছু গাছের চারা লাগানো হয় সেই গাছগুলো বড়ো হলে সেই আর পর্যটন স্পটে ছায়া দেবে বা সেখানে একটা হাওয়া তৈরি হবে এবং তার সামনে যদি একটা পুকুরের মতো করে দেয় পুকুরের চারপাশে একটা পার্ক টাইপের করে দেয় সেখানে মানুষ পুকুর পাড়ে বসে দিনেরবেলা সময় কাটাতে পারবে এবং সেই পুকুরে যদি কিছু মাছ ছেড়ে দেওয়া হয় সেই পর্যটনে তারা আসবে সেই মাছ দেখবে সে দেখে সেটা যে একটা আনন্দ উপভোগ করতে পারবে এবং সেই স্পটে আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটাকে যদি ভালোভাবে পাখা করে দেওয়া হয় এবং রাস্তার দুধার দিয়ে ডিভাইডার দেওয়া হয় সেই রাস্তাটা দেখতে কিছুটা ভালো লাগবে এবং মানুষজনের আসতে অনেকটাই সুবিধা হবে এবং সেই পর্যটন স্পটের কাছে যদি গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা একটা জায়গা করা হয় যারা পর্যটন আসবে গাড়ি নিয়ে বা মোটর সাইকেল নিয়ে তারা সেই গাড়িটাকে সেখানে খুব ভালোভাবে রাখতে পারবে এবং সেফলি রাখতে পারবে